কৃষক হোক বা বাড়িতে যে ব্রিডিং যে প্রসেসটা আছে বা ব্রিডিং যে প্রসেসটা আছে সেটা হলো প্রাপ্তবয়স্ক একটা পোলট্রি একটা রয়েছে প্রাপ্তবয়স্ক মিনিমাম ছ মাসে সে প্রাপ্তবয়স্ক হয় তরুণ হয় তার জন্য ব্রিডিংয়ের জন্য রেডি হয় মিনিমাম ছ মাস তার পরে ছ মাসের পরের দিয়ে সাত মাস আট মাস ন মাস যত বেশি হবে তত তার মানে বেসিক্যালি তার জেনেটিক লেভেলটা হাই হবে আর সে ততটাই প্রস্তুত হবে তো দেখতে হবে যাতে সে হে মানে মোটামুটি নর্মাল হিটে থাকে মানে একেবারেই হিটে নেই যেমন বাচ্চা মুরগি ছোট ছোট যেসব মুরগিগুলো হয় দু মাস তিন মাস করে যারা হিটে থাকে না যেমন দেখতে হবে যে যাতে কম করে ছ মাস সাত মাসের মুরগি হয় আর ছেলে মুরগি হলে মেল হলে মেল ওই একই ছয় সাত মাসের ওপরে হলে ভালো হয়

ওয়ান মেলের একজন মানে মেলের পিছনে ম্যাক্সিমাম তিনটে ফিমেল আর মিনিমাম একটা ফিমেল হলে হলেও হবে সুস্থ হবে কিন্তু মিনিমাম তিনটে ফিমেল দিলেও খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না একটা মেলের পিছনে তিনটে ফিমেল অবশ্যই দেওয়া যায়

তাদের যত্ন নেওয়া বলতে তাদের যখন তারা ফিড মানে ব্রিডিংয়ের জন্যে রেডি হবে তখন তাদের ফিডটা একটুখানি খেয়াল রাখতে হবে তার ফিডিংয়ে যাতে প্রোটিন ক্যালসিয়াম এগুলো যাতে মানে সমান মাত্রায় থাকে ঠিকঠাক মাত্রায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যেমন তার জন্যে তাকে কুসুম দানা বা হচ্ছে সূর্যমুখীর সিড এরকম ধরনের সবুজ শাক সবজি এগুলো বেশি দিলে কী হয় যে তার বাচ্চা বা তার ডিমটাও পুষ্ট হবে এবং তা থেকে যখন বাচ্চা ফোটানো হবে সে বাচ্চাটা যাতে পুষ্ট হয় এদিকে লক্ষ্য রাখতে হবে আর ব্রিডিংয়ের সময় তখন তার শরীরের দিকটা যেমন কৃমি হচ্ছে কি না যখন কৃমি হবে সেই সময় যদি ব্রিডিং করানো হয় তাহলে বাচ্চা তো দুর্বল হবেই আর মুরগিও দুর্বল হয়ে যাবে দেখা যাচ্ছে অনেক দিন ট্রিটমেন্ট না করার ফলে মুরগি মারাও যেতে পারে ঠিক আছে পোলট্রি নাকি মারাও যেতে পারে এবার শুধু ম্যাশের ওপরে চালিয়ে রাখলে হবে না যখন ব্রিডিং করানো হবে তখন ন্যাচারাল খাবারও যতটা প্রোভাইড করা যায় যতটা সামর্থ মতো লাভ রেখে ওতে ব্রিডিং করানো মানে তো শুধুমাত্র এই না যে সেটা অন্যরা খাবে ব্রিডিং করার মানে একটা মুরগি ঠিকঠাক বাচ্চা দিলে একটা মুরগি থেকে কম করে কম করে তো ডিম পাওয়া যাবে বছরে একশো দেড়শো থেকে দুশো পিসের মতো ডিম পাওয়া যাবে এবং সেইগুলো যদি বাচ্চা ফোটানো হয় তাহলে মিনিমাম বাচ্চার ফার্টিলিটি থাকবে ও সবগুলোই থাকবে ফার্টিলিটি কিন্তু তার মধ্যেও মানে শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত মানে মিনিমাম একশো থেকে একশো কুড়িটাই ধরলাম একশো পিস বাচ্চাই ধরলাম এবারে একশো পিস বাচ্চা যখন ধরা হবে আবার সেই একশো পিস বাচ্চা একটা মুরগি থেকে একশো পিস বাচ্চা বাঁচে তাহলে আমার তো একটা মুরগিকে খাওয়াতে ঠিকঠাক বিল্ডিংয়ের জন্য ঠিকঠাক খাওয়া দাওয়া নিয়ে ঠিকঠাক ওষুধপত্র দিতে কোনো অসুবিধা হওয়ার কথা না যেহেতু আমি একটা বাচ্চা একটা মুরগি দিয়ে মিনিমাম একশো বাচ্চা পাচ্ছি একশো বাচ্চা ঠিকঠাক বড় হলে সেটা ইনটু থ্রি থ্রি মিনিমাম ইনটু থ্রি করলে সেটা থ্রি তিনশো টাকা হামেশাই চলে

একশো ইনটু হ্যাঁ তিন কে জি করে হলে তিনশো কে জি ভুল বলছি তিন কে জি করে হলে তিনশো কে জি এবার তিনশো কে জি মাংসর দাম কম করে দুশো টাকা করে যদি মাংস হয় তাহলে তিন দুগুনে ছয় ছশো টাকা ছশো টাকা হামেশাই আসবে ওখান দিয়ে তাহলে একটা মুরগির তোমার খাওয়াতে অতটা অসুবিধা হওয়ার কথা না যখন ব্রিডিং পারপাস খাওয়ানো যখন নর্মাল মিট পারপাস খাওয়ানো হবে তখন ঠিক আছে যখন ব্রিডিং পারপাস খাওয়ানো হবে তখন এইগুলো একটুখানি আর তরুণ প্রাণীর যত্ন এইভাবেই করানো উচিত যতটা সম্ভব তাদের খেয়াল রাখতে হবে যাতে তাদের বাচ্চার ফার্টিলিটিটা ভালো হয় স্বাস্থ্য ভালো হয় বোনের স্ট্রাকচার ঠিকঠাক থাকে সেদিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে